হ্যাঁ দাদা শুনতে এই যে আপনার আপনার দোকান থেকে কালকে আমি কিছু ফ্যান কিছু লাইট এবং বাড়িতে মটোর লাগিয়েছি বলে কিছু লোককে আপনি আমার সাথে পাঠিয়ে ছিলেন না আপনার ছেলেগুলোকে সেগুলো ফিটিংস করবার জন্য সেগুলোকে বাড়িতে লাগাবার জন্য হ্যাঁ তো দাদা আপনি যে ওনাদের পাঠিয়েছিলেন তো ওনারা ঠিকভাবে কাজ করেনি কারণটা হলো এটাই যে ফ্যান যে লাগিয়েছে ফ্যানের সিলিং সিলিং ফ্যানটা ঢালাইয়ের জায়গা থেকে তারগুলো ঝুলে ওইখানটা খুব আওয়াজ করছে চালালে আর সেরম জোরেও ঘুরছে না তো আপনি কিছু একটা ব্যবস্থা করুন এবং আরো অন্যান্য ফ্যানগুলো সেই একই অবস্থায় আছে আর আপনার যে মটোরটা লাগিয়ে গেছে সে কানেকশানটাও ঠিক করে করেনি আসলে সুইচবর্ডের ওখানে হাত দেওয়া হলে একটু কারেন্ট মারছে তো এগুলোতে আমাদের কিছু হতে পারে কারণ বাড়িতে বাচ্চা কাচ্চা তো আছে কেউ না কেউ হাত দিলে কারোর কোনোরকম ক্ষতি হয়ে গেলে তো সেটা তো ঠিক নয় আপনি কোনোরকম ভাবে সেগুলিকে ঠিক করাবার মতন ব্যবস্থা করুন না দাদা আপনার ছেলেরা ভালোভাবে কাজ করেনি আপনারা যদি সেরমভাবে বিশ্বাস না হয়ে থাকে আপনি আসতে পারেন আপনি এসে দেখে যেতে পরেন আর দয়া করে এবারে এই ছেলেগুলোকে পাঠাবেন না কারণ ওরা তো ঠিকভাবে কাজ করেনি তো এইভাবে বারবার করে আর্থিক অত সামর্থ্য নেই যে বারবার করে দেবো তো আপনি একটু অন্য ছেলে পাঠিয়ে এসে তাড়াতাড়ির মধ্যে এটাকে ঠিক করে দেওয়ার মতন ব্যবস্থা করুন

এবং সব জায়গার তার ঝুলে আছে ওপরে ঢালাইয়ের জায়গা থেকে আর মটোরের ওখান থেকে যে বোর্ডটা আছে সেই বোর্ডটা থেকে আওয়াজ করছে বোর্ডাটার ওখান থেকে একটা আওয়াজ উঠছে এবং বোর্ডাটায় হাত দিলেই সুইচ বোর্ডটায় কারেন্ট মেরে দিচ্ছে তো ওটা আমরা হাত দিয়ে অন করতে পারছি না কোনোরকম কাছে যাচ্ছি বা কিছু ব্যবহার করে সেটাকে অন করতে হচ্ছে হ্যাঁ দাদা করা আছে হ্যাঁ দাদা আর্থিং করা আছে এবারে কোন জায়গায় আর্থিং নেই সেটা আমি ঠিকভাবে বলতে পারবো না হ্যাঁ দাদা ওই ছেলেগুলোকে আর পাঠাবেন না কিছু মনে করবেন না ওনাদের আর না পাঠিয়ে আপনি অন্য কাউকে একটু পাঠালে খুব ভালো হত আর বিশেষ করে এই অসুবিধা থেকে একটু মুক্ত করলে তো খুবই ভালো হয় হ্যাঁ দাদা আপনি অন্য ছেলে পাঠিয়ে দিন না না দাদা এইভাবে বলবার কিছু নেই আপনি ব্যাস আপনার অন্য ছেলে পাঠিয়ে একটু আমার উপকার করুন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ রাখি তবে